মানুষের জানা উচিত রাষ্ট্র বা ভূগোল সম্বন্ধে ভূগোল সম্বন্ধে না জানলে রাষ্ট্রে কী কী হচ্ছে কী না হচ্ছে কোন দিকের কী স্থান আর কোথায় কী রয়েছে দেশের এই সমস্ত জানার বিষয় ভূগোল বিষয় অতি প্রয়োজন এবং মানুষ রাষ্ট্র সম্বন্ধে এইসব ভূগোল ভ্রাণ মধ্যে ধারণা আসলেই রাষ্ট্র সম্বন্ধে ধারণা আসবে রাষ্ট্রে কী আছে কী না আছে কী করা উচিত কী উচিত না এ সমস্ত সম্পর্ক ঘিরে রয়েছে এবং আর বেরানো শহর